প্রযুক্তির অগ্রগতি প্রযুক্তি আমাদের জীবনের অনেক পরিবর্তন করে দিয়েছে যেমন স্মার্টফোন আসার পর আমরা নতুনভাবে নতুন কিছু জানতে পেরেছি প্রচুর জিনিস জানতে পেরেছি এমনকি ইন্টারনেটেও প্রচুর সুবিধে হয়েছে ইন্টারনেট থেকে প্রচুর খুব তাড়াতাড়ি আমরা খবর বা কোনো কাজ জানতে পারি

এবং ইন্টারনেট স্মার্টফোনের স্মার্টফোনে বা ইন্টারনেটের সুবিধাতে আমরা প্রচুর কাজ করে থাকি ইন্টারনেট থাকা ইন্টারনেট আছে বলে আমরা ইলেকট্রিক জিনিস বা খুব তাড়াতাড়িতে কাজ করতে পারি যেমন ল্যাপটপ কম্পিউটার এগুলো দিয়ে আমাদের খুব তাড়াতাড়ি কাজ হয় এবং নতুন নতুন কিছু জানতে পারি স্মার্টফোন আমাদের সাথে থাকে সা এমনকি সব সময় সব সময়ের জন্য সুবিধার্থই থ সুবিধার্থ হয় আগের সময়কাল থেকে এমনকি

কোনো নিউস মিডিয়া সব কিছু থেকেই কাজ কল সব কিছু থেকে সুবিধা হয় এম প্রযুক্তির প্রযুক্তি আমদের সত্যি জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে এবং উন্নতশীল হয়েছে এই ইন্টারনেটের সাহায্যেই আমরা ইন্টারনেট থেকেই টিকিট বুকিং হোটেল বুকিং ব্যাঙ্কিং অর্থপদান কেনাকাটা এবং প্রভৃিতির কাজেও প্রভৃতি বিষয়ে সাহায্য লাগে এবং প্রভৃতি বিষয়ে তথ্যও পাওয়া যায় স্মার্টফোন থেকে আমরা প্রচুর জিনিস প্রচুর জিনিস জানতে জানতে পারি আর এমন পরিবেশগত হচ্ছে বাইরের আবহাওয়া বৃষ্টি সবই সবই আগাম ঝড় নিতে পারি কোনো দূরত্বের মিটিং মিটিং হোক ক্লাস হোক সবই আমরা এই ইন্টারনেটের সাহায্যেই করি এই ইন্টারনেট আসার পরেই আমরা খুব তাড়াতাড়ি এবং খুব সুবিধার্থে খুব কম সময়ে আমরা কাজগুলো করে থাকি ইন্টারনেট আসার পরেই ভালো হয়েছে আমাদের জীবনটাও বেশ উন্নতের দিকে এগিয়ে যাচ্ছে ভালো কাজই হচ্ছে প্রযুক্তির কারণেই এগুলো সমস্ত জিনিস খুব সহজ হয়ে গেছে হোটেল বুকিংটা টিকিট বুকিং অর্থপ্রদান আগে যেমন চিঠির মাধ্যমে পাঠানো হতো হয় এখন সেগুলো বন্ধ হয়ে গেছে খুব স কম সময়ে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় ভালোই আমাদেরও কষ্ট থেকে মুক্তি পায় তখন এন্ড